আমি দেখেছি আমাদের পশ্চিমবঙ্গে অনেক ধরনের ট্র্যাক্টর রয়েছে যেমন ট্র্যাক্টর কোম্পানির মধ্যে রয়েছে ব্র্যান্ডেড কোম্পানি সোনালিকা জন ডিয়ার কাবোটা কাবোটা মাইলেজের দিক থেকে সেরা এবং শক্তিও তার অনেক বেশি তিনি সেই ট্র্যাক্টর ফোর হুইলার ট্র্যাক্টরের মধ্যে তিনি রাজা ভাবেও প্রমাণিত হয়েছেন এবং মহিন্দ্রা ট্র্যাক্টর মহিন্দ্রা ট্র্যাক্টর হল খেতির রাজা খেতে তিনি হাল চালাতে এবং এবং চাষের ক্ষেত্রে অনেকটা উপকারিতা সাহায্য করে আমাদের ট্র্যাক্টর চাষের ক্ষেত্রে অনেকটাই ভালো রকম সাহায্য করে সোনালিকা আমাদের একটি পরিমাণগত দিক থেকে দেখতে গেলে সোনালিকা অনেকটাই কম পড়ে কম টাকায় আসে এবং জন ডিয়ার অনেকটা কম টাকায় আসে কম টাকায় অনেক পুষ্টিকর খাবার দেয় খাবার এগুলো এগুলো দেখতে গেলে অনেকটা শক্তিশালী এবং ফোর হুইলার সিক্স হুইলার ডাব থেকে অনেকটাই শক্তিশালী হয়ে থাকে এবং এগুলোর মধ্যে অনেকটা করে ডিজেল পরিমাণ আমরা ঢালতে পারি এবং মাইলেজও খুব ভালো রকম পাই সোনালিকা ট্র্যাক্টরের জন ডিয়ার ট্র্যাক্টরের মধ্যে অনেকটাই পয়সার পার্থক্য রয়েছে এবং প্রাইসেরও পার্থক্য রয়েছে সোনালিকা যেমন আসতে পারে হচ্ছে পাঁচ লাখ থেকে ছ লাখের মধ্যে তেমন জন ডিয়ার আসতে পারে সাত থেকে আট লাখের মধ্যে তেমন দেখতে গেলে সোনালিকার একটু পাওয়ার কম হয় হলে জন ডিয়ার তেমন হচ্ছে তিপান্ন সাত পাওয়ারের মধ্যে আসে তেমন জন ডিয়ার শক্তিও একটু বেশি থাকে এবং অন্য দেশের সঙ্গে পার্থক্য করতে গেলে আমাদের দেশে অনেকটাই উন্নত কার্যকরিতা কৃষিকাজ কৃষিক্ষেত্রে আমাদের এখানে ট্র্যাক্টরগুলো ব্যবহার করা থাকে আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতে অনেকেই ট্র্যাক্টর বিক্রি হয় তার মধ্যে অপরিহার্য সংখ্যায় ট্র্যাক্টর বিক্রি হয় কাবোটা সোনালিকা এবং জন ডিয়ার এবং মহিন্দ্রা এদের কোম্পানিগুলো অতুলনীয় কোম্পানি যিনি আমাদেকে কম টাকায় পরিষেবা এবং পুষ্টিকর খাবার দিয়ে থাকে তিনি আমাদের পুষ্টিকর খাবার বলতে বোঝায় আমাদের এ ধারে ট্র্যাক্টরগুলোকে যেমন কম পয়সায় ট্র্যাক্টর দেন যেমন ও সোনালিকা সোনালিকা কম পয়সায় অনেক রকম ভালো রকম ট্র্যাক্টর দেয় সোনালীকা ডি আই সোনালিকা এফ আই মডেল সোনালিকা এফ আই সিক্সটি ফাইভ এ সব মডেলগুলো আমাদের অনেকেই অপরিহার্য যেমন মাঠে ঘাটে আমাদের তা অন্য গাড়ি ফেঁসে গেলে আমরা ট্র্যাক্টর ডাকি কারণ ট্র্যাক্টর ছাড়া মাঠেঘাটে আর কোনো যন্ত্রই চলতে পারে না কোনো গাড়িও চলতে পারে না ট্র্যাক্টর সম্পর্কে এই ধারণাটাই আমার রয়েছে